আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পছন্দ করি কারণ তাদের সাথে গিয়ে যে আনন্দ হয় বা তারা যে আনন্দ আনন্দের উপভোগের সাথ দেয় এবং এটা মা বাবা বা বাড়ির অন্য আত্মীয়দের সাথে গেলে হয় না তাই আমার বন্ধুদের সাথে যেতেই বেশি ভাল লাগে